এই এলাকার কিছু স্থানীয় লোকগীতি হল যে এই এলাকার মানুষজন যারা রয়েছে তারা কিন্তু বাউল গীতিতে বেশ আসক্ত বাউল গীতির পাশাপাশি যে কীর্তন হয় পালা কীর্তন তাতেও কিন্তু বেশ আসক্ত তারা কিন্তু শুনতে ভীষণ ভালবাসে শীতকালে একবার হয় তারপর সেই শিবের যখন একটা পুজো হয় তখন কিন্তু সেই পুজোর দিন রাত্রিবেলাতে বেশ ওই লোকগীতির যে পালা কীর্তন তা কিন্তু হয়ে থাকে শিবের চর্চা হয়ে থাকে এইভাবেই কিন্তু লোকগীতিগুলি চলে যাচ্ছে